আমাদের জাতীয় ভাষা বাংলা এর জন্য আমরা খুবই গর্বিত আমরা আমাদের যে টি ভি রয়েছে টেলিভিশনে বিভিন্ন বাংলা চ্যানেল তারা বাইরে বাইরেও বাংলাকে এ ছড়িয়ে দেয় এবং রেডিওতেও আমরা কিছু কিছু বাঙালি ঐতিহাসিক এবং বাঙালি বৈজ্ঞানিকদের তাদের কথা শুনতে পাই এবং তাদের কৃতিত্ব শুনতে পাই এছাড়াও প্রিন্টার আর পেপারে মিডিয়াতেও ও আমাদের বাংলাভাষার আর অনেক প্রচার করা হয় এবং আমাদের বাংলাভাষাকে বাইরে বাইরেও ছড়িয়ে দেওয়া হয় এর থেকেই বলা যে আমাদের বাংলাভাষা সর্ব জায়গায় প্রচলিত ভাষা